আমি পশ্চিমবঙ্গে থাকি তো আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা তো স্বাভাবিকভাবে আমরা বাংলা ভাষাই একে অপরকে কথা বলে আমরা একে অপরের সাথে কথা বলি বা কথা প্রদান করি তো যেহতু অনেকে আমাদের পশ্চিমবঙ্গে অনেকে উড়িষ্যা থেকে আস এসে বসবাস করেন বা বিহারিরা বিহার থেকে এসে বসবাস করেন বা অন্য কোনো জাতির লোক এসে এখানে বসবাস করেন তো তাদের সাথেও আমরা বাংলা মাঝে বাংলার সাথে সাথে মাঝে মাঝে হিন্দি দুটো দুটো মিলিত হয়েই আমরা একে অপরের সঙ্গে প্রদান করি তারাও যখন আমাদের সাথে বলেন অন্য জাতির অন্য ভাষার মাতৃভাষার লোক তো তারাও তা সেই মানুষজনও আমাদের সাথে বাংলা বা হিন্দি মিলিয়েই একে অপরের সাথে আমরা কথা প্রদান করি এবং কথা বলি তো অনেক সময় আমরা যখন বাইরে যাই কলকাতা পশ্চিমবঙ্গের বাইরে বা কলকাতা পশ্চিম মধ্যেই পশ্চিম যেমন পুরী যেমন উড়িষ্যা তো তাদের বা দিল্লি সেখানে গেলেও হয় তো আমরা আমাদে আমরা বাংলা ভাষায় কথা বলি তো বাংলার সাথে সাথে মাঝে মাঝে বাংলার সাথে হিন্দি কথার যোগাযোগ হিন্দি কথা বলেই তার সাথে এক সাথে মি মিলিত হই দুটোর সাথে যুক্ত করেই আমরা একে অপরের সাথে কথা প্রদান করি তো বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমাদের গর্ব এবং আমাদের বাংলার মাটি এই বাংলা ভাষাই আমাদের গর্ব তো বাংলা ভাষার একটা ভূমিকা তো অবশ্যই পালন করে আমাদের দেশে এবং আমাদের পশ্চিমবঙ্গে আম পশ্চিমবঙ্গে আমাদের মাতৃভাষা বাংলা তো বাংলা ভাষার ভূমিকা অনেক এবং আমরা গর্বিত যে আমরা বাঙালি